মানে নগর বা শহর আমরা একজন শহরে ঘুরতে গিয়েছিলাম অনেক দূরে শহরে ঘুরতে গিয়েছিলাম সেখানে দেখলাম গিয়ে বেশ খুব সুন্দর পরিবেশ বা মানুষজন চলাচল করছে জায়গাটা খুব সুন্দর লাগলো একটা ঘরে ভাড়া নিলাম ভাড়াঘর ভাড়া ঘরে থাকতে মানে থাকলাম দেখলাম বাইরের সিকিউরিটি গার্ড আছে বা বাইরের মানে গেটের সামনে দারোয়ান আছে বাইরের সিকিউরিটি গার্ড আছে এইভাবে মানে দেখলাম যে খুব সুন্দরভাবে মানে পরিবেশটা খুব সুন্দর বা কোনো অসুবিধা আমাদের হয়নি আরও মানে সম্মুখীনে কোনো দিন আমরা কর নি মানে যে কদিন ছিলাম দেখলাম বা ওখানে ছিল অনেক দিন ধরে ছিলাম মানে ওখানে থাকতে গিয়েছিলাম ঘুরতে বেশ কিছুদিন ধরে বাজার করতে যেতাম বাজারে সিকিউরিটি গার্ডকে বলে আসতাম আবার বাইরে যেতাম বাজার করে ঢুকবার সময় সিকিউরিটি গার্ডের বলে ভেতরে ঢুকতাম গেট ম্যামে বলে ভেতরে ঢুকতে হতো এরকমভাবে বিচার মানে ফাঁকার মানুষ ঢুকতে পারবে না কোনো কারণে কোনো অসুবিধা হতে দেবে না বলে মানে ফাঁকার কোনো মানুষজন বা মানে ফাঁকার বলতে কী যে ঘর ভাড়া নিয়েছে তাকে ছাড়া মানে যে আরো লোক যে ঢুকতে চাইছে বা কিছু মানে এরকমভাবে তাকে ঢুকতে দেবে না যাকে চেনে তাকে ঢুকতে দেবে যাকে চেনে না তাকে ঢুকতে কোনো কারণে দেবে না ঢুকতে এটাই মানে বলতে চাইছি যে মানে যে ঘানে আমরা শহরে ঘুরতে গিয়েছিলাম খুব সুন্দর জায়গা ওই জায়গায় যে যাবেন তাকে খুব পছন্দ হবে আমি আমি কেন যে যাবে তাকে পছন্দ হবে এই কারণে অনেক সব জায়গায় সিকিউরিটি গার্ড আছে বাজার ঘাটে সব জায়গা খুব সুন্দরভাবে পরিবেশ মানে আনাজগুলো মানে সবজি কিনতে গেলে আনাজগুলো সাজিয়ে খুব সুন্দর গুছিয়ে রেখেছে কল কাপড় কিনতে গেলে সেও খুব সুন্দর দামাদামিও করতে হয় না যে দাম সেই দাম মানে দামাদামি করতে পারবেন না যে দাম বললো সেই দাম নেবেন না নেবেন ফিরে আসবেন মানে মাছ মাংস মানে চাল ডাল হাট বাজার সব একই দামি আছে এগুলোই খুব সুন্দর লাগলো কিন্তু আমাদের গ্রাম এলাকায় কী বলুন তো হয়ত কুড়ি টাকা বললো পনেরো টাকা নেন দশ টাকা নেন বা আমাদের এখানে গ্রাম এলাকায় তারো আর গাছ ফাছ নেই বা কিছু নেই আমরা সব কিছু জানি না ওখানে গেলাম দেখলাম খুব ভালো লাগলো এই কারণেই বললাম খুব ভালো লেগেছে